হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন দাদা ওয়েলকাম টু স্বর্ণ প্লাম্বিং কীভাবে আপনাকে সাহায্য করতে পারি হুম আচ্ছা দাদা আপনার কি বাড়ি আছে না ফ্ল্যাট আছে আচ্ছা কি নতুন বানিয়েছেন না পুরনো আচ্ছা তো এর আগে সমস্যাটা কতদিন ধরে হচ্ছে একটু বলতে পারবেন মানে আচ্ছা আচ্ছা কী কী হচ্ছে একটু বলুন তো আচ্ছা ট্যাঙ্কিটা আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনার অ্যাড্রেসটা একটু বলতে পারবেন কি আচ্ছা আপনাকে কয়েকটা জিনিস বলে রাখব ওগুলো আপনি কিনে রাখলে ভালো হয় কারণ প্রথমে দেখি আমাকে এসে দেখতে হবে কোথায় কোথায় কী প্রবলেম হচ্ছে যেমন আপনি বললেন যে মেইন যে সোর্স ওখানে প্রবলেম দিচ্ছে ওখান থেকে লিক হচ্ছে তো অনেক সময় হয় যে মেইন পাইপগুলো যখন ব্রেক করে যায় যখন ভেঙ্গে যায় তখন ওখান থেকে একটুখানি জল ঝড়ে ঝড়ে পড়তে শুরু করে দেয় তো ওটার জন্য অনেক প্রবলেম হয় আর এছাড়া এছাড়া যেরম ঘরের বিভিন্ন জায়গায় অনেক পাইপ জলের পাইপ থাকে সেগুলো অনেক সময় ক্ষয়ে যায় তো তার ফলেও অনেক সময় এইরকম প্রবলেম হয় তো সেইক্ষেত্রে নতুন পাইপ বসাতে হবে আর আপনার ট্যাঙ্কিতে যদি কোন লিক থাকে তাহলে ট্যাঙ্কিটাও চেঞ্জ করা যেতে পারে ঠিক আছে তো সেইক্ষেত্রে কয়েক আপ্রক্সিমেট খরচ তো বলা যাচ্ছে না না দেখে তাও কয়েকটা জিনিস যদি আপনি কিনে রাখতে পারেন তাহলে আমাদের একটু কাজ করতে সুবিধে হতে পারে যেমন আপনি যদি দশটা পিভিসি পাইপ কিনে রাখেন তাহলে একটু সুবিধা হয় আমাদের এছাড়া একটু ব্ল্যাক টেপ আর পাট সুত জানেন তো পাটের সুত ওইগুলো ওইগুলো যদি কিনে রাখতে পারেন দু তিনটে তাহলে একটু সুবিধা হয় এছাড়া আমরা আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট নিয়ে যাব গিয়ে আপনার সোর্স প্রবলেমটা দেখব আর হ্যাঁ হ্যাঁ কী বললেন এইগুলো আপনি যেকোনো প্লাম্বিংয়ের দোকানে বা ওখানে গেলেই আপনি জানতে পারবেন ওখান থেকে যখন পেন্ট ফেন্টের দোকানে গেলে আপনি ওখানে সব পেয়ে যাবেন তবে কমের মধ্যে আপনাকে যদি আমি খরচটা বলে দিই টোটাল তাহলে ধরে নিন পাঁচশো ষাট টাকার ওপরে হতে পারে অবশ্যই সেই একবার এসে দেখতে হবে কারণ আপনি তো বলছেন পুরো লিক হয়েছে কোর থেকে লিক হয়েছে তো একবার এসে দেখতে হবে আমি অ্যাপ্রক্স ধরে রাখছি যদি ট্যাঙ্কি চেঞ্জ করতে হয় তাহলে ওখানে একটু বেশি টাকা লাগতে পারে বাকি এইসব পিভিসি পাইপ ফাইপে অতো খরচা নেই ওইগুলো সব আমরা দেখে নেব আমরা কম করেই করার চেষ্টা করব এবার দেখুন দাদা এগুলো তো সব ফিক্স রেটই থাকে তো এখানে তো আর কম সম করা যেতে পারে না বারগেনিং তো করা যেতে পারে না সব ফিক্স রেটে আসে তো চেষ্টা করব যতটা সম্ভব চিপে চিপে কাজ করার আপনার আপনার সুবিধার মধ্যেই আমরা করে দেব ওটা চাপ নেবেন না আমরা কালকের মধ্যেই আপনাদের দেওয়া অ্যাড্রেসে আমি চলে আসবো আমার টিম চলে আসবে আর কী কী প্রবলেম হচ্ছে দেখে নেবে আমরা যত তাড়াতাড়ি আজকে আজকে আমদের আসলে আরও জায়গায় কাজ থাকে তো ওই জন্য আমরা কাজ দেখেই আপনাকে বললাম বুঝতে পারছি দাদা ঠিক আছে আমরা যদি পারি তো বিকেলের দিকে আসার চেষ্টা করব আপনার জন্য স্পেশালি ঠিক আছে এসে আমরা দেখে নেব প্লাম্বিংয়ে যা যা প্রবলেম হচ্ছে সেটা আমরা ফিক্স করে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ ঠিক ঠিক হ্যাভ অ্যা গুড ডে